হ্যাঁ হ্যালো

দুঃখিত একটা ঘটনা ঘটে গিয়েছে তার জন্য একটু অসুবিধা হয়েছে আপনি কিছুক্ষণের মধ্যেই পরে পেয়ে যাবেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে গ্যাস সিলিন্ডারগুলো ভেসেলে পার হয় তো ও গাড়িটা একটু আটকে গিয়েছে তো ভেসেলটা ভাটার কারণে একটুখানি ভেসেলটা চলতে দেরি হচ্ছে তো ভেসেলটা রানিং হলেই আপনার গাড়িটা এপারে এলেই আপনাদের গ্যাস বাড়িতে পৌঁছে যাবে না বেশি দেরি হবে না আপনি এতক্ষণ ওয়েট করেছেন যখন আর আপনি দু মিনিট ওয়েট করুন দু মিনিটের মধ্যেই আমরা আপনার বাড়িতে গ্যাস পৌঁছে দিচ্ছি আপনি দেখুন এবারে দু মিনিটের মধ্যেই আপনার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে না গেলে আপনি আবার আমাকে ফোন করবেন ঠিক আছে আপনার দু মিনিটের মধ্যে আপনার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে ঠিক